হ্যাঁ আমি একটি অনলাইন গেম খেলি সেটি হলো ফ্রি ফায়ার সেখানে গ্রুপে ঢুকতে হয় গ্রুপে ঢুকে সাইডে স্কোয়াডের একটা অপশন থাকতে হয় সেই স্কোয়াডের অপশনটায় মারলে বন্ধুদের সঙ্গে ডেকে খেলা যায় তারপর ম্যাপের ভিতর ঢুকে চারিদিকে ঘুরে বেড়াতে হয় চারিদিকে ঘুরে ঘুরে বন্দুক ভেস্ট হেলমেট এগুলো পরতে হয় তারপরে চারিদিকে ঘুরে ঘুরে লুকিয়ে লুকিয়ে বান্দা মারতে হবে তারপরে সেইটা বোঝা হয়ে গেলে ব্যাক করে অনেক ইভেন্ট থাকে স্টোরে অনেক কিছু কেনা যায় স্টোরে অনেক কিছু কেনা যায় ইভেন্ট আসে অনেক কিছু সেইগুলো আমরা কমপ্লিট করতে হয় তারপরে কাস্টম খেলা যায় কাস্টমে বন্ধু বন্ধুর সঙ্গে খেলা হয় অনেক মজা করা হয় তারপরে অনেক ফে অনেক ফ্রেণ্ডের সাথে অনেক ফ্রেণ্ডের সাথে এখানে দুশো জন দুশো জন ফ্রেণ্ড টোটাল দুশো জন ফ্রেণ্ড ধরা থাকে ওর বেশি আর ফ্রেণ্ড নেওয়া যায় না তারপরে এখানে অনেক বন্দুক থাকে এমপি ফর্টি টু শ্যুটার ইয়ং পি এম টেন ম্যাক্স সেভেন এম সিক্সটি এম ফর্টি এম চোদ্দ